গ্রাম অঞ্চলের সরকারি শাসনের অভাবের কারণ এখানকার দুর্বল জনসেবা তারা নানারকম পরিস্থিতিতে তাদেরকে নিজেদের সবকিছু তারা জানাতেও পারে না সেখানকার নেতাদেরকে এবং তাদের জন্য না জানানোর ফলে তাদের রাস্তাঘাট বাড়িঘর সেরকম ব্যবস্থাও তাদের ঠিক নেই ডাস্টবিনের ব্যবস্থাও নেই সেখানকার নোংরা আবর্জনা এক জায়গায় গিয়ে জড়ো হওয়ার মতো সেরকম ব্যবস্থা তারা করেনি নানান গাছ ঠাছ কাটিয়ে দেওয়ার ফলে তারা আরও সেরকম পরিস্থিতিতেই তারা পড়ে যায় এমনকি স্বাস্থ্য স্বাস্থ্য বৈষম্যভাবেও তাদের তাদের ওষুধ অসুখ বিসুখ হলে তারা ছুটে সেরকমভাবে কোথাও যেতেও পারে না কারণ সেখানে হসপিটালের ব্যবস্থাও সেরকম নেই তাই তাদের হসপিটালের ব্যবস্থাও সেরকম করা উচিত সেখানকার নেতাদেরকে সে তারা গ্রামবাসীরা জানানো উচিত তাদের তাদের ব্যবস্থা করে দেওয়া উচিত হসপিটালের এমনকি নানারকম রাস্তাঘাট আবর্জনা ফেলার সেরকম জায়গা পরিস্থিতি সবকিছুই করে দেওয়া উচিত ইত্যাদি